আমি ঝাড়গ্রাম জেলার গ্রামে বসবাস করি আমার একটা খুবই শখ হল ফুল ও ফলের গাছ লাগানো আমার বাড়িটির পাশে একটা ছোট্টো জমি রয়েছে যেখানে আমি ফুল ও ফলের চাষ করে থাকি এখানে বিভিন্ন সময়ে আমি ফুল ও ফলের গাছ লাগিয়েছি আমার বাগানে কয়েকটি ফলের গাছ হল আম গাছ জাম গাছ ও কাঁঠাল গাছ ও লিচু গাছ রয়েছে এছাড়াও আমাদের আমাদের বাগানে ফুলের গাছ অনেক পরিমাণে রয়েছে যেমন কলমিলতা এবং গাঁদা ফুল জবা ফুল গোলাপ ফুল রজনীগন্ধা এইসব গাছগুলি রয়েছে আমাদের বাগানের ফলগুলি সাধারণত আমরা পরিবারের লোকজনই খেয়ে নিই এছাড়াও আমি পাড়া প্রতিবেশীদেরকে এই ফলগুলি দিয়ে থাকি এই ফলগুলি বিভিন্ন আত্মীয়স্বজনদের বাড়িতেও পাঠানো হয় এছাড়া কিছু ফল আমরা দোকানে বিক্রি করে দিয়ে থাকি আমরাও সাধারণত পরিবারের লোকজন যে ফলগুলি খেয়ে নিই তার আঁটি আবার ওই বাগানেই রোপণ করে থাকি এবং পরিচর্যা করে আবার বড় করে তুলতে থাকি এবং যে খোলাগুলি এগুলি জৈবসার হিসাবে আমরা ওই জমিতেই ব্যবহার করি আর ফুলগুলি আমাদের আমার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে বাড়িতে পুজোর কাজে এ ফুলগুলি ব্যবহার করা হয় এছাড়াও এ ফুলগুলি আমি বাজারে বিক্রি করে দিই